শীতকাল আমার প্রিয় ঋতু পৌষ মাঘ এই দুটি মাস নিয়েই হয় শীতকাল যদিও শীতের আগমন অগ্রহায়ণ মাসে ঘটে থাকে এবং শীত শেষে ফাল্গুন মাস লেগে যায় শীতকাল সকলের কাছে প্রিয় ঋতু এই সময় দিনের আকাশ থাকে পরিষ্কার দিনের বেলায় সূর্য মিষ্টি রোদে ভরিয়ে দেয় আর রাতের বেলায় তারা ঝলমলে আকাশ ভরিয়ে ওঠে এই সময় সূর্য অনেক টলে পরে তেজ কমে যায় দিন ছোটো হয়ে আসে এবং রাত বড়ো হয়ে যায় গাছে গাছে চন্দ্রমল্লিকা গাঁদা ফুল ফোটে শীতকালকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেয় পুকুরের পানিফল গাছে গাছে ফুল লেবু সিম ইত্যাদি অন্যতম ফল এছাড়াও সারা মাঠ পাকা ধানে ভরে যায় চাষীরা সেই পাকা ধান আনার জন্য ব্যস্ত হয়ে পড়ে গ্রামের আশেপাশে ছোট ছোট জমিতে দেখা যায় পালংশাক বাঁধাকপি ফুলকপি মুলো এইসবই শীতকালের ফসল গাছে গাছে সরিষা ফুল ক্ষেত জমিকে সুন্দর করে তোলে পিঠে পুলি শীত ঋতুর অন্যতম খাবার উৎসব এছাড়া ছাত্র ছাত্রীর জন্য সরস্বতী পূজা এই সময় অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীরা খুব আনন্দ করে এছাড়া এই সময়ে বড়দিন পালন করা হয় বড়দিনের কেক খাওয়া হয় এছাড়া দিকে দিকে নদীর মেলা গ্রাম্য মেলা দেখা যায় শীতকালে সাধারণত মানুষ গরম জামাকাপড় পড়ে থাকে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এবং তারা বিভিন্ন ধরনের গরম জিনিসের সেবন করে থাকে তাছাড়া পাখির এই শীতে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য নিজেদের পালক ফুলিয়ে রাখে শীতকালে একটি আকর্ষণীয় খাবার হল খেজুরের রস যা সকল মানুষের প্রিয় তাই আমি শীতকালকে খুব ভালোবাসি